সাধারণত যারা বাইক চালাতে পছন্দ করে তাদের অনেক বাইকই প্রিয় থাকে সেগুলো স্বপ্ন পূরণ না হলে অনেক ভাই অনেকজনের ড্রিম বাইক থাকে তো আমার বাইক প্রিয় বাইক বলতে আমার যেমন আর ওয়ান ফাইভ এদিকে রয়্যাল এনফিল্ড তারপরে কাওয়াসাকি নিঞ্জা তারপর আপনার হায়াভুসা এসব বাইক পছন্দ কিন্তু ড্রিম তো আর ড্রিমসই থেকে যায় যারা মিডিল ক্লাস ফ্যামিলি আমার কাছে বর্তমানে এখন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফাইভ টি বাইক রয়েছে এবং আমি পরবর্তীকালে বাইক তো সেরকম কেনার ইন্টারেস্ট নাই চার চাকা নেওয়ার ইন্টারেস্ট রয়েছে এবং যদি বাইক নিতে হয় তাহলে ভেবে রেখেছি নিঞ্জা জেড এক্স টেন আর এই বাইক নেবো ড্রিম বাইক সো এবং বাইক চালানোর জন্য সাধারণত আরামদায়ক বাইকগুলি রঙে যে যাওয়ার জন্যে যেরকম রয়্যাল এনফিল্ড সব থেকে বেস্ট বাইক যেমন আরাম দেবে সেরকম পিক আপ এবং কোনো জায়গায় গিয়ে আপনার মনে হবে না যে বাইকটি আপনাকে সন্তুষ্ট করতে পারবে না আপনি পাহাড়ে যান সমুদ্রে যান বালিতে যান এই বাইক আপনাকে যথেষ্ট সাহায্য করবে এবং এমনি গ্রামগঞ্জে স্টাইল মারার জন্য আর ওয়ান ফাইভ এসব মানে পনেরো কুড়ি কিলোমিটার এরিয়া ঘোরার জন্য এসব বাইক এবং যারা মাইলেজ নিয়ে টেনশেন করে সিটিতে চালাবে যারা জব টব এসব কিছু করে তাদের জন্য অবশ্যই স্প্লেন্ডার সুপার হিরো হন্ডা এইসব বাইক ভালো এবং আরামদায়ক কারণ এক আরামদায়কের পাশাপাশি মাইলেজও খুব সুন্দর দেয় এই বাইকগুলো সো এইসব বাইক অবশ্য ভালো